আমি দোকানে গিয়ে একটা মেকআপ বক্স কিনেছি মেকআপ বক্সের কোয়ালিটিটা অত ভালো ছিল না ফেস পাউডারটা বালি মতো ছিল কিচকিচে আর ওটা দেওয়ার পরে আমার মুখে গোটা গোটা বেরিয়ে গিয়েছে আর লিপস্টিকের ওটা ভালো না ওটা দেওয়ার পর আমার ঠোঁটটা শুষ্ক আর কালো হয়ে গিয়েছে আর আইশ্যাডোটা চোখে দেওয়ার পর আমার চোখটা আরও কালো হয়ে গিয়েছে